এটা একটা খুবই জনপ্রিয় কোশ্চেন আমার মনে হয় গ্রাম অঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবন সঙ্গী পেতে কোনো দিনই সমস্যার সম্মুখীন হয় না কেন এখন আমার মনে হয় গ্রামে থাকতে শহরে থাকলে পরিবেশের মধ্য দিয়ে আপনি অনেক থাকে এবং যে সব লোকেরা এখন অনেকেই যারা শহর থেকে গ্রামে এসছে এবং গ্রামে এসে প্রতিষ্ঠা সময় করছে শহরে শুধু থাকছে নিজের জীবিকা উপার্জনের জন্য শহরে থাকে কিন্তু এখনকার দিনে বেশিরভাগ মানুষ অনেকেই চাইছে বেশিরভাগ নয় অনেকেই চাইছে যারা কর্ম কর্ম সময়ের কর্ম বিরতির পরে অবসর সময়টা গ্রামে এসে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে সুতরাং বলা যেতে পারে গ্রাম গ্রামের জীবনযাপন কোনো দিনই খারাপ নয় এবং গ্রাম অঞ্চলে জীবন সঙ্গী পেতেও সমস্যা সম্মুখীন হতে হয় না সেই হিসাবে বলি এখন বেশিরভাগ মানুষেই গ্রামেও তো কর্ম কর্ম বিভিন্ন ধরণের কুটির শিল্প গড়ে উঠেছে ফারমিং রয়েছে বিভিন্ন ধরণের চাষবাস রয়েছে কালটিভেশান তো এখন একটা বড়ো এডুকেশানের দিক থাকতে শিক্ষার দিক থাকতে অনেকটাই ভালো সাবজেক্ট হিসাবে উঠে আসছে এগ্রিকালচার করে আজকে মানুষ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ফারমিং গোট ফারমিং পোলট্রি ফারমিং এর মধ্যে হলো ফিশারি ফারমিং এগুলো তো রয়েইছে সুতরাং বলা যেতে পারে যে শুধু যে শহরে থাকলেই যে ভালো উপার্জন করা যায় না সুতরাং সেই দিক থাকতে বললে বোঝা যায় গ্রামেও থেকেও উপার্জন করা যায় এবং ভালোভাবে জীবিকা করা যায় এবং শহরের লোকও আজকে অনেকে গ্রামে এসে বস্তি স্থাপন করছে